হ্যাঁ বলছি ও প্রশাসন থেকে হুম পরীক্ষা তো দিয়েছিলাম কিন্তু সরকারের যা অবস্থা কোনো তো নিয়োগই নেই এবার ধরুন কিছু ক্ষেত্রে ধরুন এরকম সমস্যা হচ্ছে আমরা পরীক্ষা দিচ্ছি সরকারই হয়তো কোনোভাবে অনেক পরে ধরুন পরীক্ষাগুলো নিচ্ছে কিন্তু সেক্ষেত্রে নিয়োগ তো স্বচ্ছ হচ্ছে না না পুরোটাই হচ্ছে বাম হাতের ভাবে নিয়োগ করছে তাছাড়াও ধরুন একটা পরীক্ষা হওয়ার পর দুবছর আরে সময় লাগিয়ে দিচ্ছে তারপরেও আজ হবে কাল হবে না শুধু টাকার খেল চলছে না আমি জেনারেল লাইনেই পড়ব ভাবছি তাছাড়া তো উপায় নেই এছাড়া ভাবছিলাম বাড়িতে বলছিলাম কোম্পানি ইয়েতে পড়ার জন্য এম বি এ করার জন্য কিন্তু সে এম বি এ করতে গেলে তো আগে হচ্ছে আমাকে গ্রাজুয়েশান পাস হতে হবে না সেটাও একটা সমস্যা প্রথমে গ্রাজুয়েশান করতে হবে সেক্ষেত্রে অনেকটা সময় চলে যাবে তারপরে এম বি এ করলেও সেক্ষেত্রে হয়তো একটা চাকরি পাব কিন্তু সময়টা অনেকটা চলে যাচ্ছে সব কিছুতেই সমস্যা তো দেখা দিচ্ছে আর ওখানে এম বি এ করতে গেলেও ভালো রকম ধরুন আপনার টাকা খরচ হবে আর ওখানেও ভালো রকম আমি যেটুকু শুনেছি ভালো রাজনীতি চলছে তো টাকা দিয়ে পড়ার পরও যখন তারা কোম্পানি নিয়ে আসছে তখন তারা বসতে দিচ্ছে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে বাবার আর্থিক সচ্ছলতা তো সেরকম নেই সেক্ষেত্রে জেনারেল লাইনেই হয়তো পড়তে হতে পারে জেনারেল লাইনে পড়ে যতটা সম্ভব কী হয় দেখা যাক কারণ সরকারের উপর থেকে পুরোপুরি আস্থা তুলে নেওয়াও যায় না আর সরকারের উপরে আস্থা একটুও রাখতেও পারছি না অসুবিধা হয়ে যাচ্ছে পরীক্ষাগুলো নিচ্ছেও না একটা ফর্ম ফিল আপ করতে এত এত টাকা নিচ্ছে আমাদের জেনারেল কাস্টের ক্ষেত্রে সেক্ষেত্রে টাকাটা বাবা দিতে পারছে না প্রচুর সমস্যা হচ্ছে তারপর যদিও বা ফর্ম ফিল আপ হলো যদিও বা ফর্ম ফিল আপ হলো তারপরে সেই পরীক্ষা নিতে হয়তো একটা পরীক্ষা নিতে একটা ফর্ম ফিল আপের পর এক বছর দু বছর সময় লাগিয়ে দিচ্ছে তারপরে আবার ধরুন পরীক্ষাটা নিলো যদিও বা তারপর আবার দু বছর সময় তিন বছর চার বছর করে বসে থাকলে এভাবে আর বাবা কতদিন করবে সবেতেই সমস্যা এখানেও টাকা যাচ্ছে আর কোম্পানির ওখানে কিছু পড়তে গেলে তখনও টাকা যাবে ভালোরকম কী যে করা যাবে দেখি সেটা কথা বলি তাহলে অন্য কিছু নিয়েই পড়ে নেব ঠিক আছে তাহলে আমি বন্ধুদের সাথে একটু কথা বলে নিই দিয়ে আপনাকে জানাব জানিয়ে সবাই মিলে একদিন গিয়ে আপনার সাথে দেখা করে আসবো আলোচনাও করা হবে সব বিষয় ঠিক আছে হ্যাঁ রাখুন